আমার সম্প্রদায়ের নেতা বলতে আমি কয়জনকেই গুরু হিসাবে মনে করে থাকি এদের মধ্যে প্রধান প্রধান নামগুলি হল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব যিশু খৃষ্ট ইমাম পিতা এবং অন্যান্যরা এরা আমার জীবনে খুবই বড় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের জীবনে এর ভূমিকা বলতে গেলে আমরা বিভিন্ন মনীষীদের কাছে বিভিন্ন ধরনের বক্তব্য এবং তাদের জীবন সম্পর্কে জেনে সেটাকেই আদর্শ হিসেবে মেনে নিয়ে বড় হতে থাকি যেমন আমার পরিবারের লোকজন আমাকে ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের ত্যাগ ও শৌর্যের প্রতি সমস্ত জিনিস ব্যাখ্যা করতেন আমি তার মতাদর্শে যথেষ্ট বিশ্বাসী ছিলাম সেই থেকে আমিও স্বামী বিবেকানন্দের ভক্ত হয়েছিলাম হ্যাঁ আমার জীবনে স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য যেসব বিখ্যাত মনীষীরা রয়েছে তাদের গুরুত্ব অনেক বেশি যেমন আমরা স্বামী বিবেকানন্দের কাছ থেকে বিভিন্ন ত্যাগ ও শিক্ষণীয় জিনিস শিখতে পারি তেমন রামকৃষ্ণ পরমহংসদেব এবং যিশু খৃষ্ট সবার কাছ থেকেই আমরা শিখতে পারি সমাজের জন্য আমাদের কী ত্যাগ করা উচিত কি গ্রহণ করা উচিত এদের থেকে আমরা শিখতে পারি কতটা সাধারণভাবে থাকলে আমরা মানুষ এবং সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারি তাছাড়া এরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ হিসাবে শিখিয়েছেন সেটা হল হিংসা কোনো ধর্ম নয় হিংসা করে কেউ কোনো দিন বড় হতে পারে না তাই আমি এদেরকেই গুরু হিসাবে মনে করি